হ্যাঁ পশ্চিমবঙ্গের জনপ্রিয় যেসব সৈকতগুলো আছে সেগুলো পর্যটকরা ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা ঘুরতে আসে যেমন দীঘা দীঘা বলতে কি অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে ঘুরতে সেখানে এবং আরেকটা আছে যেটা বকখালি বকখালিও সবাই ঘুরতে যায় অনেকে ঘুরতে গিয়েছিল আমাদের এখান থেকে একবার একটা বাসও ভাড়া করা হয়ছিল আমরা গিয়েছিলাম সেখানকার পরিবেশ সেখানকার সমুদ্র যে যে সমুদ্রটা আছে সেটা দেখতে যে এত সুন্দর এত সুন্দর সেটা কাউকে আমি বলে বোঝাতে পারব না আমি গিয়েছি গিয়ে সেখানে অনেক ফটো এখন স্মৃতি হিসেবে সেগুলোই রয়েছে আর কি আমি গিয়েছি আমার মা বাবা সবার সাথে গিয়েছিলাম একদিন ঘুরতে বকখালিতে ঘিত ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে যেসব স্মৃতি এখনও আমার আছে আমি সেখানে সমুদ্রের সাঁতার তো কেটেছি সাঁতার কাটা বলতে আমি সমুদ্রে নেমেছি উপর থেকে আমার মা বলছে যাস না যাস না ডুবে যাবি আমার বাবা বলছে ঘুরতেই তো এসেছি একটু আনন্দ করব না তা আমি আমার বাবার হাত ধরে অনেক দূরে চলে গিয়েছিলাম আর যখন ঢেউগুলো আসছে এত সুন্দর লাগছে দেখতে আর আমার বাবা বলছে যে তুই ডুব দিস না ডুব দিলে তাহলে তোর সঙ্গে করে তলিয়ে নিয়ে যাবে বলছে তুই উঁচু করে একটু লাফ দে দেখবি নাগরদোলার মতো তুই পার হয়ে যাবি এভাবে আমি আমার আব্বা আমার বাবার সাথে খুব এনজয় করেছি সেই সমুদ্র সৈকতে গিয়ে আর দীঘায় গিয়েছিলাম বো বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গিয়েছিলাম আর আমার মা মাসি মেসো ওরা অনেকেই ছিল ওদের সাথে গিয়েছিলাম ঘুরতে দীঘাটাও খুবই সুন্দর ঘোরার জন্য এই যেসব সৈকতগুলো রয়েছে এগুলো আমার খুব ভালো লাগে আমি দীঘায় গিয়েছিলাম খুব ভালো লেগেছে আর বকখালিতেও গিয়েছিলাম আম দুটো জায়গায় গিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে আর দেখেছি অনেক দূর দূরান্ত থেকে লোকরা আসে এসে ওরা ওই নদীতে এসে তাদের আনন্দ উপভোগ করে